হ্যাঁ আমি মনে করি আমার স্থানীয় সংবাদ মিডিয়া যথেষ্ট কভারেজ পাচ্ছে না এবং তারা সাধারণত স্থানীয় সরকার ব্যবসা এবং ক্রীড়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করে তারা কমপক্ষে স্থানীয় সংস্কৃতি সামাজিক সমস্যা এবং পরিবেশগত বিষয়গুলিতে বেশি কভারেজ দিতে পারে বলে আমি মনে করি সংবাদ মিডিয়া থেকে অনুপস্থিত থাকা উচিত আমার মতে এমন কিছু বিষয় হলো স্থানীয় সংস্কৃতি সামাজিক সমস্যা পরিবেশগত বিষয় আরও ইত্যাদি স্থানীয় সংস্কৃতি একটি সম্প্রদায়ের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সংবাদ মিডিয়া স্থানীয় শিল্প সঙ্গীত খাবার এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকেও তুলে ধরতে পারে স্থানীয় সম্প্রদায়ের অনেকে সামাজিক সমস্যা রয়েছে যেমন দারিদ্র বৈষম্য এবং অপরাধ সংবাদ মিডিয়া এই সমস্যাগুলিকেও তুলে ধরতে পারে এবং সমাধানের জন্য সমাধানের জন্য সমাধান খুঁজে পেতেও সাহায্য করতে পারে পরিবেশের পরিবর্তন একটি গুরুত্বপূ্র্ণ সমস্যা যা আমাদের সম্প্রদায়গুলিকে প্রভাবিত করছে সংবাদ মিডিয়া এই সমস্যাটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নিতেও বিভিন্নভাবে সাহায্য করে থাকে এক কথায় সংবাদ মিডিয়া হলো একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যা আমাদের সম্প্রদায়কে চারপাশের বিশ্ব সম্পর্কে শিখতে সাহায্য করে এবং এটি আমাদেরকে আমাদের সম্প্রদায়ের সমস্যাগুলিকে বুঝতে এবং সেগুলি সমাধান করার জন্যও পদক্ষেপ নিতেও বিভিন্নভাবে সাহায্য করে থাকে আমি বিশ্বাস করি যে সংবাদ মিডিয়াকে আরও বেশি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত যাতে এটি আরও বেশি মানুষকে পৌঁছাতে পারে এবং তাদেরকে তাদের সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলতে সাহায্যও করতে পারে